হ্যাঁ আসলে আমি একজন ক্রেতা বলছি আসলে আপনার থেকে আমি কিছু জিনিস নিতে চাই আপনি কি হচ্ছে জুয়েলারি দোকানের মালিক বলছেন আচ্ছা আচ্ছা তাহলে আমি ঠিক নাম্বারেই ফোনটা করেছি হ্যাঁ আসলে আমার কিছু গয়না লাগবে তো আপনার কাছে কি সব ধরনের গয়নাই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আসলে মানে আমি সব ধরনের ধরুন আমি কোনো ভারী গয়না নেব বলছি বা হালকা কিছু জিনিসের ওপর ধরো শৌখিন কাজ করা আছে এরকম জিনিসগুলো কি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি আমি সবটা আগে জেনে নেব তারপর তো আপনাকে যদি আমি বোঝাতে যাই তখন আপনি বুঝতে পারবেন যে আমার জিনিসটা মানে কোন রকমটা লাগবে আসলে আমি কিছুটা পুরনো ধাঁচেও যেমন হয় না যে পুরনো দিনের জিনিসগুলো একটু বেশ ভারী থাকত আর এই নতুনের জিনিসগুলোতে কী বলুন তো হালকা ডিজাইনের উপর একটু ভারীটা চাইছি মানে পুরনোটাও থাকছে আর নতুন আসলে আমি একটু নেকলেস দেখতে চাইছি যেটা হচ্ছে নেকলেসটা কী চোকার নেকলেস হয় না এখন যেটা বেরিয়েছে হুম চোকার নেকলেস ওটা হচ্ছে মানে খুব বেশি কাজ আমি পছন্দ করছি না মানে একটু ভারী হবে কিন্তু আবার হালকা শৌখিন একটা ডিজাইন থাকবে বুঝতে পারছেন তো আপনাদের সব হলমার্কের যে সব মানে গয়না সেগুলোই তো মানে এমনি এমনি আমি কিনতে চাইছি না আমি একটু হলমার্ক থাকবে সেরকম কিছু নিতে চাইছি হ্যাঁ হ্যাঁ ওই আমি নেকলেসেরই কয়েকটা কয়েকটা দেখতে চাইছি তো ওর মধ্যে যদি কিছু জিনিস পছন্দ হয় আমি তাহলে আপনার থেকে একটু নিতে চাইছি নেকলেসের সাথে আমি আবার একটা কানের মানে সেট হিসেবে সব সেট নেব আর কি আর হচ্ছে একটা কানের নেব সাথে একটা হাতের যে হয় না মানে ওই গলার যে ডিজাইনটা থাকছে সেটা ওই হাতের যে এখন হয় না যে মানে কী বলব বালা টাইপের বা হচ্ছে যেরকমটা হয় একটা গ্লাস হচ্ছে চুড়ি ওই ওটার উপর আমি ডিজাইনটা করাতে চাই মানে সবটা আমি নিজে ডিজাইনটা আপনাকে দেবো আপনি শুধু ওটা বানিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই সামনের শুক্রবার দিন আপনার থেকে অর্ডারগুলো নিয়ে আসবো ঠিক আছে আপনাকে দোকানে পাব তো কারণ হ্যাঁ আপনার সাথেই যেহেতু কথাটা হয়েছে আপনার সাথে কথা হলেই ভালো হবে ঠিক আছে ঠিক আছে রাখছি হুম হুম হুম